আমি আমার পাশের গ্রামে একটি হাট বসে মঙ্গলবার সেই মঙ্গলবার দিনের হাটে আমি গরু ছাগল নানা ধরনের পশু কিনে থাকি আর আমি এই গরু ছাগল থেকে পশুপালন করেই আমি আমার জীবিকা নির্বাহ করি এদের মূল্য খুবই বেশি হয় ছাগল আমি ছোটো বাচ্চা বয়সে কিনি তারপর কেনার পর সেটিকে আস্তে আস্তে করে বড়ো করে তুলি খাইয়ে তারপর একদামে কিনে আমি আরেক দামে বিক্রি করি যদি ছাগল আমি দু হাজার টাকায় কিনি সেই ছাগল আমি আট হাজার টাকায় বিক্রি করি তবে সেটা পালন করে বড়ো করে তোলার পর ঠিক গরু যদি আমি গরুও পুষি গরুটাকেও যদি আমি কিনি পনেরো হাজার টাকায় তাহলে গরুটি পরবর্তী ক্ষেত্রে তিরিশ হাজার টাকা দামে আমি বিক্রি করি এইভাবেই আমি আমার টাকা উপার্জন করি এবং লাভ করি